আসলে আমি যখন ছোট ছিলাম তখন ছোট থেকেই আমাদের গ্রামে বিকেলবেলাটায় মানে আমি দুপুরবেলা থেকে বেরিয়ে পড়তাম তো আমাদের গাঁয়ের ঠিক পিছন দিকে একটা পুকুর ছিল সেই পুকুরে ছোটবেলায় আমরা অনেক সময় বন্ধুরা মিলে মাছ ধরতাম তো মাছ ধরতে যখন যেতাম তখন আমরা সেই মুহূর্তটাকে আর কি দেখতাম এনজয় করতাম বসে থাকতাম হয়তো সূর্য অস্ত যাচ্ছে সে সময় আমরা মাছ ধরছি বসে আছি গল্প করছি কখনও বৃষ্টি চো হালকা চলে এল তো গাছের তলায় বসে আছি কখনও কখনও জলের উপড়ে ঝাঁপ দিয়ে মাছকে ধরে আনছি কখনও কখনও পাখিদের গান শুনছি বসে আছি মানে ওই যে মুহূর্তগুলো গেছে না ওগুলো মানে খুব ভালো মুহূর্ত আমার এখন মনে হয় যেন ওগুলোকে যদি ধরে রাখতে পারতাম কী ভালো হতো না তাই আমি যখন বড় হই তখন একটা যখন ফোন পাই আমি একটু বড় হই যখন একটা হাতে ফোন পাই তখনই আমি আস্তে আস্তে সেই সব জিনিসগুলার ছবি তুলতে শুরু করি যেগুলা খুব ভালো লাগে তারপর আস্তে আস্তে সেই ছবিগুলা আরও ভালো পাওয়ার জন্য আরও ভালো ফোন কিনি তারপর আস্তে আস্তে একটা ক্যামেরা কিনি আমি আর ক্যামেরা কেনার পর আস্তে আস্তে আমার ওটা একটা শখ একটা হবি হয়ে যায় ওই ফোটোগ্রাফি করাটা